এখন ইংরেজি ভাষা এবং সংস্কৃত ভাষাকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে বা কারণ এখানে ইংলিশ মিডিয়াম স্কুল অনেক স্কুল খুলে গেছে অ্যাঁ সেখানে ইংরেজি এবং সংস্কৃত ভাষাকে বেশি বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে তাই বাংলা তাই বাংলা ভাষা এখন বেশি প্রভাবিত প্রভাবিত হচ্ছে না এখানেই হচ্ছে এখানে অনেক স্কুল কলেজ স্কু অনেক স্কুল বাচ্চাদের অনেক স্কুল খুলে গেছে যারা প্রথম থেকেই ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হচ্ছে তাই তারা তাই তারা বা তাই তারা বাংলার বাংলা বাংলা ভাষাটা সেরকম শিখছে না এবং ইং ইংলিশ মিডিয়াম ইংলিশ মিডিয়াম স্কুলে ইংলিশ এবং সংস্কৃত সংস্কৃত ভাষাটাকেই বেশি বেশি তুলে ধরা বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে এখন সব ছোটো ছোটো থেকেই বাচ্চাদেরকে হচ্ছে ইংলিশ শেখানো হচ্ছে যাত যাতে তারা ইংলিশটা ভালো ইংলিশটা ভালো শিখতে পারে এবং এবং তা ইংলিশটা ভালো শিখতে শিখতে পারে অ্যাঁ তার জন্য হচ্ছে এখানে ভালো ইংলিশের টিচার দেওয়া হচ্ছে ভালো ইংলিশের টিচার দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে সংস্কৃত ভাষাটাকেও বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে স এবং সেই সেই বাচ্চাদেরকে প্রথম থেকেই সংস্কৃতি সংস্কৃত ইংলিশ প্রথম থেকেই শেখানো হচ্ছে যাতে তারা যাতে তারা প্রথম থকেই ইংলিশটা ভালো করে শিখতে পারে এবং ইংলিশে কথা বলতে পারে তাতে তাদেরকে তাই বাংলা তাই বাংলা মিডিয়ামে না ভর্তি করে ইংলিশ মিডিয়ামে প্রথম থেকেই বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করা হচ্ছে যাতে তারা ভালো ভালো শিক ভালো শিখতে ভালো কথাবার্তা শিখতে পারে ভালো পড়াশোনা করতে পারে ভালো পড়াশোনা করতে পারে এই সবের পাশাপাশি তাই ইংলিশ তাই ইংলিশ ভাষা ভাষাটাকে এবং ইংলিশ বা সংস্কৃত ভাষাটাকেই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে